হ্যাঁ বলুন আচ্ছা ফু ফুলের দোকান কী ফুল কিনবেন হ্যাঁ রোজের মধ্যে আপনি কী নেবেন বলুন রেড রোজ আছে ব্ল্যাক রোজ আছে হোয়াইট রোজ আছে বলুন কোনটা লাগবে হ্যাঁ রেড রোজ হয়ে যাবে বলুন কতগুলো লাগবে কী রকম কী রেঞ্জের মধ্যে বুকে নেবেন না কী নেবেন বলুন বুকে আপনি আপনি দেখুন বুকের আমাদের এখানে অনেক রকম ভ্যারাইটি আছে একশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ পর্যন্ত আপনার ভ্যারাইটি পাবেন তো যদি আপনি সা একশো পঞ্চাশেরটা নেন ওটাতে আপনার পঁচিশ পিস দেওয়া হবে এই সাথে সাথে যখন যাবেন তাতে ফুলের সংখ্যা আপনার বেশি থাকবে ফুলটার সাইজটা আপনার বড় হবে আমরা কোনো প্লাস্টিক ফুল ইউজ করি না এবং অন্য কোনো টাইপের সুগন্ধিও আমরা ইউজ করি না আমাদের যা হয় পুরো অরিজিনাল আপনি আমাদের কাছ থেকে ইয়ে পাবেন এবং এটা দু থেকে তিন দিন যে পুরো সতেজ থাকবে তার গ্যারেন্টি পাবেন আপনারা তো আপনি বলুন যে কোনটা আপনার দরকার বা কীরকম টাইপের নিতে চাইছেন হ্যাঁ নতুন কিছু বলতে দেখুন আমাদের তো এখানে পুরো আমরা হাতে তৈরি করে বিক্রি করি আমাদের তো রেডিমেড কোনো ব্যাপার নেই তো আপনি যেভাবে চাইবেন হ্যাঁ কাস্টোমাইজ যেরকম করতে চাইবেন আপনি প্যাকেজিংয়ের কথা বলছেন তো প্যাকেজিং আপনি যদি চান তো সিলভার প্যাকেজিং তো আমরা সিলভার দিয়ে প্যাকেজ করে দেবো ফয়েল পেপার চাইলে ফয়েল পেপার দিয়ে প্যাকেজ করব বা আপনি যদি রঙিন কাগজ দিয়ে করতে চান তো আপনার সেটা ডিমান্ডের উপর নির্ভর করছে যে আপনি কোন ধরনের ডিমান্ড করছেন আমাদের প্যাকেজিংয়ে সমস্ত রকম কাস্টোমাইজ অফার আছে তো আপনি বলুন আপনার কী লাগবে

দেখুন আমাদের এখানে আপনি যদি আসেন ভিজিট করেন তো দেখতে পাবেন রকমের আমাদের ডেমো রয়েছে তো আপনি সেখান থেকেও কিনতে পারেন এছাড়া আপনি যদি কোনো কাস্টোমাইজ করতে চান স্পেসিফিক ধরনের ধরুন আপনাকে যদি হোয়াটসঅ্যাপে তার ছবি সেন্ড করেন আমি সেই মতো বানিয়ে দেবো প্যাকেজিং যদি আপনি বলেন যে রকম সাইজের নেবেন আমাদের এখানে এক মানে দু থেকে আরম্ভ করে দু ফিট থেকে আরম্ভ করে এ সরি দুই ইঞ্চি থেকে আরম্ভ করে যেরকম বলবেন সেরকমই একদম স্পেসিফিক আপনাদেরকে সাইজের বানিয়ে দেবো আর হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে ছবিটা সেন্ড করে দিন আমার প্যাকেজিংও ওই যেভাবে বলছেন সম সেভাবেই হবে ডিজাইনও সেইভাবেই হবে কোনো ইয়ে হবে না আমরা যেহেতু নিজের হাতে তৈরি করি তো কোনো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে